হ্যালো হ্যাঁ মিতাদি আপনি কে বলছেন হ্যাঁ আমার এক ফুলের দোকান আছে সবরকম ফুলই পাওয়া যায় আপনার আপনার কি কিছু ফুল লাগবে আমার এখানে সবরকম ফুল পাওয়া যায় আপনার সাজতে গেলে যে রজনীগন্ধা বা বেলফুল জুঁইফুল খোঁপায় দেওয়ার জন্যে তারপরে বর যাত্রি আসার সময়ে যে গোলাপ দেন সেইরকম গোলাপ ফুলও পাওয়া যায় আর খাট সাজাতে গেলে রজনীগন্ধা আসে তার সঙ্গে আমার গোলাপ দেওয়া থাকবে নিয়ে খাট টাট সাজানো হয় আপনার কী ধরনের ফুল বলুন হ্যাঁ হ্যাঁ আপনি ঠি ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন আমার লোক গিয়ে সাজিয়ে দিয়ে আসবে হুম হ্যাঁ আপনি এসে কি যোগাযোগ করবেন আমার সাথে

আচ্ছা আপনার বিয়ে বাড়ির ডেটটা কবে বলবেন কারণ আমার তো অনেক জায়গায়ই বিয়েবাড়ি ধরা থাকে আমার লোকও অনেক কাজ কাজ করে প্রচুর লোক কাজ করে মানে বিভিন্ন জায়গায় পাঠাতে হয় আপনি যদি আগের থেকে ডেটটা আমাকে বলেন তাহলে আমি উপকৃত হই নয়ই জুলাই আচ্ছা আচ্ছা আপনার তো বউভাতে সাজাবেন তো বিয়েবাড়ি তো নয়ই জুলাই ছেলের বিয়ে না মেয়ের বিয়ে ছেলের বিয়ে তাহলে নয়ই জুলাই কি আপনার বউভাত হবে আচ্ছা তাহলে নয়ই জুলাই আপনার কিছু ফুল চাই যেহেতু আপনি বিয়ে করতে যাবেন দিয়ে হ্যাঁ বরযাত্রীরা যে যাবে তখন আপনার কিছু ফুলের দরকার

আচ্ছা আচ্ছা তা আপনি বিয়ে বাড়িতে কত ফুল নেবেন বলুন আমার ওজন দরে বিক্রি করা হয় দু কেজি প্লেন রজনীগন্ধা নেবেন না বেলফুল জুঁইফুল মিলে নেবেন আচ্ছা আপনি কি অর্ডারটা তাহলে ফোনেই করবেন না নিজে আসবেন হ্যাঁ যেহেতু আমি কেজি দরে বিক্রি করি এখানে হ্যাঁ আমার কেজি প্রতি সাড়ে চারশো টাকা রেট আছে এক কেজি আমি সাড়ে চারশো টাকা নিই এবারে আপনি যদি আচ্ছা নিন না আপনি কেমন কী নেবেন দেখুন তারপর লাস্টে না হয় একটু দেখে শুনে করা যাবে আচ্ছা আপনি মালা নেবেন না ঝোড়া ফুল নেবেন মালা নেবেন না খুচরো নেবেন

আচ্ছা তাহলে খুচরো ফুলটা আপনাকে ওজন দরে দিয়ে দিচ্ছি আর মালাটা আমি হাত হিসাবে পয়সাটা ধরব বুঝলেন আপনি কি এখন কিছু পেমেন্ট করবেন না একবারে ফোনে পেমেন্ট করবেন না গিয়ে এসে পেমেন্ট করবেন

হ্যাঁ দেখুন দিদিভাই আমি বলছি আমার কিন্তু পুরোটা তো আপনাকে ধার দিতে পারব না আপনি আমাকে কিছুটা হলেও কিছুটা হলেও আমাকে আগে অর্ডার করার সময়ে কিছুটা দিতে হবে পয়সা হুম করুন হ্যাঁ অসুবিধা নেই আপনি ফোনপে করেই পাঠাবেন আচ্ছা আর আপনার ঠিকানাটা আপনি ঠিকানাটা আপনি পুরোপুরি বলবেন হ্যাঁ আর আপনার রাত্রিবেলায় খাট সাজানো হবে হ্যাঁ কটার মধ্যে রেডি করবেন বলুন আমার ডিজাইনার আছে আপনাকে আমি ক্যাটালগ দেখিয়ে দেব সেরকম যেটা আপনার পছন্দ হবে সেই হিসাবে খাট সাজানো হবে হুম আপনি ক্যাটালগ তাহলে পাঠিয়ে দেব আমি আমার লোকের হাত দিয়ে হুম দেখি আপনি যেটা চয়েজ করবেন আপনার সেরকম আমার ফুল আমার সাজানোর পর আমি খাট সাজানোর পর আমি পয়সাটা বলব আমার কত পয়সা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার ঠিকানাটা বলুন আপনি

হুম আর এই ফোন নাম্বারেই আপনাকে ফোন করব হ্যাঁ ফুল আমার সতেজ আপনার দেখলেই চিনতে বুঝতে পারবেন হ্যাঁ আর আমি বাড়ি থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি ফুলগুলো হ্যাঁ আর বিভিন্ন জায়গায় আমার দোকান থেকে বিভিন্ন জায়গায় যায় তো হ্যাঁ ফুল খাট সাজাতেও যায় এবারে কারোর হরিমঞ্চ সাজাতে যায় এখন তো অন্নপ্রাশন বিয়েবাড়ি সবকিছুতেই ফুলের হ্যাঁ ফুলের একটা চাহিদা আছেই হ্যাঁ ঠাকুর পুজো ছাড়াও এমনি অকেশনগুলোতেও সব ফুল লাগে সেই হিসাবে হুম ফুলের চাহিদা আছে হ্যাঁ আপনি একবার দেখুন অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে ম্যাম রেখে দিচ্ছি তাহলে হ্যাঁ আচ্ছা